হ্যাঁ আমাদের রাজ্যের ব্যবসাগুলো উন্নত করার জন্য বা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের মানে প্ল্যাটফর্ম ইউজ ব্যবহার করছে এবং কেন না এখন অনলাইনের অনেক অনেক মানে ব্যবসা হচ্ছে কেনাকাটা করছে মানুষ সেই জন্য লোকাল যে স্থানীয় যে ব্যবসাদার মানে প্রতিষ্ঠান যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের পণ্যগুলো আর কি মাল বিক্রি করার জন্য মানে আগ্রহ বাড়ানোর জন্য কাস্টমার ধরে রাখার জন্য কাস্টমারদের কাছে ঠিক ওই অনলাইনের কায়দাতেই যেমন আমি এখন দেখছি খাবারের ক্ষেত্রে যেমন এই রেস্টুরেন্টের যে ভ্যারাইটিস খাবার আছে আপনি যে কোনো কিছু বলতে পারেন বিশেষ করে বিরিয়ানি হোক বা যাই হোক এইগুলো অনেকের অনলাইনে যেমন সুইগি আছে জোম্যাটো আছে এদের কাছ থেকে কেনাকাটা করে তাদের সঙ্গে পাল্লা দিতে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন যারা মানে ব্যবসা প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠানে বসে ব্যবসা করে যেমন রেস্টুরেন্টগুলো আছে যেমন তারা কী করছে সোশ্যাল মিডিয়া ইউজ করে একটা গ্রুপের মধ্যে বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হোর্ডিংয়ের মধ্যে অনলাইন ডেলিভারি দেওয়া একটা চালু হয়েছে এখন দেখছি নতুনভাবে তারা ব্যবসাটা করার মানে করছে প্রযুক্তিকে ব্যবহার করেই করছে যেমন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বলুন বা আরও অনেক অনেক আছে যেগুলোতে তারা অ্যাড দিয়ে ডেলিভারি দিচ্ছে বাড়িতে বাড়িতে ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছে এতে দেখছি ব্যবসাটা আগের থেকে সত্যিই বেড়েছে মানে টিকে থাকতেও পারছে ব্যবসাটাও বেড়েছে এই মানে প্রযুক্তিকে ব্যবহার করে এমন কি কাপড়ের দোকানেও আছে যে ব্যবসাগুলি দু দিন আগে ঠিকঠাক মানে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে যে অনলাইনে ব্যবসা চলছে আমাদেরটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে ব্যবসা তো সেই ক্ষেত্রে তারাও দেখছি বেশ ভালোই ব্যবসা করছে আমি কয়েকজনকে শুধু তো কথা বলেছি আমার পরিচিত আছে তারা তো বলছে তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে বা তাদের একটা মানে ওয়েবসাইট খুলে সেইখানে বিভিন্ন শাড়ি বা জামা প্যান্টের মানে ছবি দিয়ে সেগুলোর ওপর এম আর পি দিয়ে তার তার দাম কত দিয়ে একটা অ্যাপসের মতো ব্যব ব্যবহার করে আর কি মানুষকে আকর্ষণ করে করছে ওখান থেকেই মানুষ অনেকে কেনাকাটা করছে সেইভাবেই অনেকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এবার কেনাকাটা আগের থেকে বেড়েছে মানে যাই হোক পুরোটাই কিন্তু প্রযুক্তি মানে প্রযুক্তিকে ব্যবহার করেই ব্যবসাগুলো দেখছি এখন মানে ঘুরে দাঁড়িয়েছে যাই হোক এইভাবেই দেখছি বাড়ছে ব্যবসাটা আগের তুলনায় মানে মাঝে কিছুটা কম হলেও এখন দেখছি অনেকটা বেড়েছে মানে সব জায়গাতেই দেখছি শুধু ওখানে না মোবাইলের দোকানেও আছে যেমন এক্সচেঞ্জ করে ফোন নতুন ফোন দেওয়া পুরনো ফোন নিয়ে নতুন ফোন দেওয়া এক্সচেঞ্জ করে যেটা অনলাইনে হয় সেটা একটা প্রতিষ্ঠান মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বসে বসেই বা দোকানে বসে বসেই এই জিনিসগুলো করছে প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন সোশ মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে তো ভালো লাগছে দেখে তা এইভাবেই যত দিন যাবে হয়তো প্রযুক্তি আরও উন্নত হবে ব্যবসার ধরনও পালটাবে যাক পুরোটাই কিন্তু প্রযুক্তির ওপর চলছে